সতেরোই সেপ্টেম্বরে আমার মেয়ের জন্মদিন শর্মিষ্ঠা ম্যারেজ হলে আমি বুক করেছি হলটা আমি চাইছি আপনি যদি কিছু ব্যবস্থা করেন দায়িত্বটা যদি আপনি নেন আমার খুব ভালো হবে আমার রাস্তার উপরে আপনার সংস্থার উপরে আমার আস্থা আছি তো আপনি একটু বলবেন আপনাদের সংস্থা আমাদের কিরকম কালার থিম আপনারা আছে আপনাদের কারণ আমার মেয়ের কিন্তু তেরো বছরের জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতে যাচ্ছি একটু বড় করে না আমার কিন্তু টাকার ব্যাপারটা কোন ব্যাপার না আপনি আমার হচ্ছে কি রকমভাবে আপনি আতিথেয়তা করবেন আর আপনার থিমটা কি নেবেন আগে সে সব নিয়ে কথা বলি তারপর আমি টাকা পয়সা দিয়ে আসবো

জন্য আচ্ছা

আচ্ছা আর আর একটা থিম আমি চাইছি হ্যাঁ সাজানোটা আমি চাইছি যে একটু ওই যে নানান রকম আমাদের রাজকুমারী আছে না সেই রাজকুমারীদের দেশ টাইপের যদি আপনারা যদি করেন মানে রাজকুমারী ফুল দিয়ে সাজিয়ে রাজকুমারী নানান রকমের যদি পারেন ছবি লাগিয়ে বা তাদের মূর্তি গড়ে যদি করেন সেটা আমার খুব ভালো লাগবে ফুল দিয়ে সাজালেন তাকে সুন্দর ভাবেই সেই রাজকুমারীর সাজ সাজিয়ে যেটা আমি চাইছিলাম আর কি যদি সেটা হয় আমার ভালো হত আর কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনাকে না সেটা ঠিক আছে সেটা তো কিছু টাকা আপনি হয়তো বিবেচনা করে দেখবেন সেটা পরের ব্যাপার আরেকটা জিনিস আছে আমি কিছু যারা আসবেন তাদেরকে কিছু আমি যাওয়ার সময় উপহার দিয়ে দিতে চাই সেই উপহারগুলো কি আপনারা দায়িত্ব নিয়ে আপনারা তা সেটা যদি আমি বলে দিই আপনারা কি সেই দায়িত্বটা নিতে পারবেন তাহলে আমার খুব উপকার হয় তার জন্য যা লাগবে আচ্ছা ঠিক আছে কিন্তু উপহারগুলো এমন থাকবে যাতে তেরো বছরের মেয়েদের উপযোগী হয়

সাজ সজ্জার জিনিস দিলেন সাজ সজ্জার জিনিস দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ